উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে সবার প্রথমে বলি ভাষা উত্তর ভারত উত্তর ভারতে যে সমস্ত মানুষ যে ভাষা ইউজ প্রথমত ব্যবহার করে সেগুলি হল হিন্দি প্রধান ভাষা পাঞ্জাবী উর্দু বাংলা মারাঠি গুজরাটি রাজস্থানি কাশ্মীরি এইগুলি দক্ষিণ ভারত তামিল তেলুগু কন্নড় মালায়ালাম প্রধান ভাষা এরপরে বলি খাদ্য উত্তর ভারত রুটি পরোটা নান চাল ডাল তরকারি লস্যি ছানা পনীর এই সমস্ত মানুষ খাবার বেশি খায় দক্ষিণ ভারতে যে সমস্ত খাবার তারা খায় সাধারণত ভাত ধোসা ইডলি উপমা পুট্টু সম্বর রসম চাটনি এই ধরনের এরপরে বলি পোশাক উত্তর ভারত শাড়ি সালোয়ার পায়জামা ধুতি এইগুলো বেশি তারা পরে থাকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে শাড়ি বেশি তারা পরে আবহাওয়া উত্তর ভারতে প্রধানত যে আবহাওয়া থাকে সেটি হল ঠাণ্ডা শীত গরম বেশি গরম গ্রীষ্ম দক্ষিণ ভারতে গ্রীষ্ম মণ্ডলীয় বছরে বেশিরভাগ সময় কিন্তু গরম থাকে যার ফলে বেশি মানুষ কষ্ট পায় রাজনীতি উত্তর ভারত বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব সেক্ষেত্রে দক্ষিণ ভারতে গেলে দাবি রাজনীতি চলে এবং সাক্ষরতা উত্তর ভারত দক্ষিণ ভারতের তুলনায় একটু কম এবং দক্ষিণ ভারতে কিন্তু উত্তর ভারতের তুলনায় একটু বেশি এবং যদি ভৌগোলিক দিকে দেখা যায় উত্তর ভারতে কিন্তু সমতল ভূমি পাহাড় এবং দক্ষিণ ভারতে উপকূলীয় অঞ্চল পাহাড় মালভূমি ইত্যাদি